হ্যাঁ নিশ্চয়ই একটি নাচের পারফর্মেন্স সত্যিই স্মরণীয় বা প্রভাবশালী করে তোলে যার নাচের প্রতি ভালোবাসা থাকবে সে নাচের টুকরো টুকরো স্টেপগুলো দেখে পরে নিজে প্রভাবশালী হবে এবং অনেক নাচই থাকে যেমন নৃত্যনাট্য নৃত্যনাট্য আমরা বিশেষ বিশেষ নাট্যের দ্বারা আমরা নৃত্যের আকারে প্রকাশ করে থাকি এইগুলি আমাদের খুব স্মরণীয় থাকে আবার খুব খুব সুন্দর যারা নৃত্য করে তাদের নাচ দেখে পরে তো আমরা উন্মুক্ত হয়ে যাই সেগুলি আমাদের কাছে খুব স্মরণীয় হয়ে পড়ে কিছু কিছু গান থাকে আমাদের খুব কাছের সেই গানে যখন কোনও নৃত্য অনুষ্ঠান করা হয় বা পারফর্মেন্স করা হয় তখন সেটি আমাদের আরও স্মরণীয় হয়ে থাকে একটি নৃত্য অনেক কিছু বলে দেয় একটি নৃত্যর আকারে আমরা দুঃখ কান্না কষ্ট আনন্দ সবকিছু প্রকাশ করতে পারি আমরা যেই জিনিসটাকে খুব ভালোবাসি সেই জিনিসটাকে নিয়ে সবকিছু প্রকাশ করাতে আমাদের কোনও দ্বিধা হয় না তাই কোনও নাচের পারফর্মেন্স হওয়ার সময়ে সেটি সত্যি খুব স্মরণীয় হয়ে যায় যাদের কাছে ভালোবাসা তারাই বুঝবে যে নাচ কতটা প্রভাবশালী আর কতটা স্মরণীয়